আমি রাজস্ব উৎপন্ন করার জন্য যে পশুদের ব্যবহার করবো সেইগুলি হলো গরু ছাগল ইত্যাদি প্রাণী তা থেকে আমরা যা মলমূত্র পাই সেগুলি একটি নির্দিষ্ট জায়গায় জমা করে পরবর্তীকালে সেগুলি আমরা জমিতে সার হিসাবে ব্যবহার করে জমির উর্বরতা বৃদ্ধি করি এবং এতে আমাদের জমির উর্বরতা বৃদ্ধি করার ফলে চাষবাসে অনেক উন্নতি হয় এবং ফসল ভালো হয় এবং পরবর্তীকালে গরুকে আমরা লাঙল হিসাবে ব্যবহার করে চাষ আবাদের অনেক সুবিধা পাই এইভাবে আমি আমার রাজস্ব উৎপন্ন করব